আমি আজকে দুপুর বারোটার সময় এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম আপনাদের নীলাঞ্জনা রেস্তোরাঁ থেকে ডেলিভারি দেওয়ার কথা ছিল সাড়ে বারোটায় এখন দেড়টা বাজে খাবারটি আসে কেন এতো দেরি হল আমি চেয়েছিলাম সাড়ে বারোটায় আপনাদের ডেলিভারিটি দেওয়ার কথা ছিল তার জায়গায় দেড়টায় আসলো কেন এর একটা কিছু ব্যবস্থা করুন